হ্যালো আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানের জন্য বিয়ে বাড়ির অনুষ্ঠান এই বিয়ে বাড়ির অনুষ্ঠানে আমি একশো প্লেট বিরিয়ানি অর্ডার করতে চাই এখানে কি কোনো ছাড় পাবো